টিকিট বুকিং ও হোটেল বুকিংয়ে সম্মিলিত ভবনের সময় প্ল্যাটফর্মের নম্বর বাসেরও ইত্যাদি বাসে কীভাবে বলব পরিবহন সাহায্য আমাদের সব ক্ষেত্রেই করা যায় যেমন টিকিট বুকিং বা হল ক্ষেত্রে ভবনের সময় প্ল্যাটফর্ম নম্বর এবং স্কুল যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে পরিবহন ব্যবস্থা আমাদের কাছে গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা সুস্থ আছে বলেই আমাদের আমাদের সবাই সমস্ত জায়গায় যেতে পারছি এবং আমাদের সমাজ উন্নয়ন হচ্ছে ঠিক আছে এই যে আমাদের একটা কোথাও ঘুরতে গেলাম বা একটা জায়গায় ভবনে যাচ্ছি কোনো একটা হোটেল বুকিং করব পরিবহন সেরকম পাইনি না পাওয়ার কারণে একটা হোটেলে যেতে পারা যায় পারা যায় না বা একটা ঘুরতে যাওয়ার একটা অসুবিধা হয়ে দাঁড়ায় এই ক্ষেত্রে পরিবহন যেখেনে সুবিধা থাকবে সব থেকে সাহায্য সেখানে সব থেকে ভালো হবে ঠিক আছে এবং সেখানে সমস্ত উন্নয়ন ভালো হবে এবং সেইখানে জনগণ যেখানে পরিবহন ব্যবস্থা ভালো ঘটবে সেখেনেই পরিবহন ব্যবস্থা ভালো ঘটবে এবং এবং সাইডে সাইডের ব্যবসা বাণিজ্য সব আস্তে আস্তে নতুন করে গড়ে উঠবে ঠিক আছে এইভাবেই সমাজটা আস্তে আস্তে গড়ে ওঠে এবং ভবনের ক্ষেত্রে বলি ভবন হচ্ছে পরিবহন ব্যবস্থা যেখানে ভালো থাকবে ভবনের ক্ষেত্রফল বা ভবনের উন্নয়নও সেখানে ভালো হবে ঠিক আছে পরিবহন ব্যবস্থা পরিবহন ব্যবস্থার সাহায্য ছাড়া কোনো জায়গায় হোটেল হোটেলই হোক বা হোটেল হোক বা ঘুরতে যাওয়া যাক বা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম নম্বর এবং মনে করুন আপনার একটা জায়গায় আছে রেলের প্ল্যাটফর্ম নম্বর তেরো সেখানে আপনাকে যেতে হবে সেখানে পরিবহন ব্যবস্থা ভালো নয় সেইখানে তো সেখানে যাওয়াটা অসুবিধা সেখানে হেঁটে হেঁটে যেতে যেতে যেতে যেতে যেতে হয়তো রেল সেখান থেকে ছেড়ে দিয়েছে সেই ক্ষেত্রে আপনার একটা বড় ধাক্কা হবে বা টাকার হোক বা একটা চাকরির হোক বা যে কোনো ক্ষেত্রে আপনার অসুবিধা হবে পরিবহন ব্যবস্থা ভালো না থাকলে আপনার কোনো কিছু একটা হঠাৎ করে একটা হঠাৎ করে একটা কিছু হয়ে গেল আপনি ওটা যাবেন কোথায় যাবেন না হসপিটাল বা নার্সিংহোম সেখানে যেতে পারবেন না যেতে পারবেন না কী করে পরিবহন ব্যবস্থা ভালো থাকলেই আপনি ভালোভাবে যেতে পারবেন ঠিক আছে